হ্যাঁ পাওয়া যাবে আছে হ্যাঁ আছে কী বই বলুন গল্পের পুরোনো সব বইই আছে গল্পের বই হ্যাঁ আছে রূপকথার গল্প আছে ঠাকুমার ঝুলি ও তো আপ

হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আপনি আসুন এই কুড়ি যেরকম বই নেবে কুড়ি টাকা আছে ত্রিশ টাকা আছে পঞ্চাশ টাকা যেরকম বই নেবে সেরকম দামে আছে

হ্যাঁ আছে সব গল্পের বই সবই আছে না আছে কী নি কী নেবে বলুন আসুন দোকানকে আসুন যেইটা নেবে সেইটাই আছে ছাড় আছে ও ঠিক আছে আসুন তবে